সব মানুষেরই একটা না একটা মাটির টান থাকেই অবশ্যই কেন না প্রত্যেক মানুষই যেই মাটিতে জন্মস্থান বা জন্ম লাভ করে সেই মাটির প্রতি তার একটা আলাদা মায়া বা টান থেকেই যায় সেখানে তার একটা ছোট থেকে যে বড় হয়ে ওঠা বা বেড়ে ওঠার যে স্মৃতি এই সেই স্মৃতিটা তাকে আলোড়িত করে তোলে সেই স্মৃতিটা তার কাছে বিরাট সুন্দর হয় সে যেখানেই যাক না কেন যত দূরেই যাক না কেন সেই স্মৃতির কথা সেই জন্মস্থানের কথা সে কখনোই ভুলতে পারে না কেন একটা সেটা একটা শিকড় মায়ার টান সেই শিকড়ের টান ছিঁড়ে বাইরে বেরিয়ে যাওয়া খুবই কষ্টের তবুও মানুষ সেই কষ্টকে উপেক্ষা করেও নিজের কাজের জন্য কর্মদক্ষতার জন্য রুজি রোজগারের তাগিদে মানুষ এক স্থান থেকে তার জন্মস্থান ছেড়ে অন্য স্থানে যেয়ে বসবাস করে থাকে কিন্তু যখনই ফাঁক পায় তার মন সবসময়ের জন্য সবার আগে ছুটে আসে এখানে তার জন্মস্থানে যেখানে সে জন্মেছে সেই জায়গার মাটি তাকে টানে মনে হয় যেন ও ছুট্টে এক ছুটে চলে আসি এই টানটাই হচ্ছে তার মাটির টান কেননা সেখানে তার ছোট থেকে তার মায়ের কোলে বেড়ে ওঠা বড় হওয়া বাবার কোলে থেকে আহ্লাদ আনন্দ ফূর্তি করে বেড়ে ওঠা তার সাথে গ্রামের বন্ধুবান্ধব পিসি মাসি সমস্ত সম্পর্ক সেখানেই জড়িয়ে আছে এই সম্পর্কের টান ছেড়ে বাইরে বেরিয়ে আসা খুব কঠিন এবং কষ্টসাধ্য সেই কঠিন কাজটা শুধুমাত্র অর্থনৈতিক বা রোজগারের তাগিদেই মানুষ পারে রোজগারের তাগিদ না থাকলে মানুষ এই টান ছেড়ে কখনোই বেরিয়ে আসতে পারত না মানুষ চাপে পড়েই সেই জায়গা থেকে বেরিয়ে আসে কিন্তু ফাঁক পেলেই সে আবার ছুটে যায় সেই জায়গাতে বা কাজের শেষ হলেই মনে হয় এক ছুটে যাই সেইখানে আর প্রত্যেক মানুষই তার কাজের অবসর সময়ে সে ফিরে আসে তার জন্মস্থানে